যুবসমাজে বেকারত্ব হলো একটি বড়ো সমস্যা পশ্চিমবঙ্গে বেকারত্বের হার অনেকটাই বেশি অন্যান্য রাজ্যের থেকে বেকারত্ব বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যার জন্ম দেয় বেকারত্বের জন্য যে যে ধরনের কাজগুলো এক্সপ্লোর করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় প্রথমে কৃষি কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব দ্বিতীয় এসএমই ছোটো ও মাঝারি শিল্প কর্মসংস্থানের একটি বড়ো উৎস এসএমই এর উন্নয়ন সহযোগিতা প্রদানের মাধ্যমে সরকার কর্মসংস্থান সৃষ্টি করতে পারে পর্যটন শিল্পে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের বৃদ্ধি করা সম্ভব এছাড়া আইসিটি শিল্প দ্রুত বৃদ্ধিশীল একটি শিল্প হওয়ায় এই শিল্পে দক্ষ জনবল তৈরি করে কর্মসংস্থানের বৃদ্ধি করা সম্ভব আরো কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকার যে যে কাজগুলি করতে পারে সেগুলি হলো সরকার বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানে সুযোগ বৃদ্ধি করতে পারে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে পারে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে নূতন ব্যবসা স্থাপনের জন্য সহায়তা করতে পারে সরকার কর্মসংস্থান বান্ধব আইন ও নীতিমালা প্রণয়ন করতে পারে এবং সরকার বিভিন্ন যো সমাজসেবা কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানে সুযোগ বৃদ্ধি করতে পারে কর্মসংস্থান সৃষ্টি একটি জটিল সমস্যা সমস্যাটির সমাধানের জন্য সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে সকলের একটি সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন আছে সরকার যদি নিজের দিক থেকে উল্লেখিত পদক্ষেপগুলি নিয়ে নিতে পারে তাহলে বেকারত্ব অনেকটাই কমানো সম্ভব বলে আমার মনে হয়